হ্যালো হ্যাঁ আমি সোদপুর থেকে রাজেশ বলছিলাম এটি মন্ডল টেলিকম তো হ্যাঁ বলছিলাম যে দাদা আমি আমার একটি এয়ারটেল কোম্পানির সিম আছে এটি থ্রি জি ঠিক আছে থ্রি জি সিমটাকে আমি ফোর জিতে মানে করতে চাই কী কী আছে একটু বলুন আচ্ছা বলছি যে নতুন সিম তুললে কটাকা খরচা আচ্ছা মানে পোর্টটা ফ্রিতে হয়ে যাবে আর রিচার্জের টাকা লাগবে না তাই তো আচ্ছা তাহলে আমার যেহেতু নতুন সিম আমি তুলব না যেহেতু আমার এইটা মানে সেম সিম তো এটাকেই আমাকে চালাতে হবে এটাই সব জায়গায় দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে এটাকেই মানে পোর্ট করাব যেহেতু বললেন যে ফ্রিতে হয়ে যাবে এবং আমি এক মাসের আনলিমিটেড কল ডাটা সব পেয়ে যাব তো আমি এটাকেই করব যে তাহলে দাদা একটা কথা ছিল যে এটাকে করাতে গেলে আমাকে কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্ট হ্যাঁ এটি আমার নিজেরই সিম হ্যাঁ নিজের নামেই রাখতে চাই ও অরিজিনাল আধার নিয়ে চলে আসতে হবে তাই তো না দোকানটা আমি জানি না আপনি একটু বলে দিন তো মানে কোথায় দোকানটা আপনার ও আপনি কি মানে প্রত্যেক দিন দোকান খোলেন বেলা দশটার পর হ্যাঁ দাদা কিন্তু হ্যাঁ আমার এই দু এক দিন একটু কাজ আছে তো আমি দু তিন দিন পর যাব আচ্ছা আচ্ছা পোর্টের কাজ সবসময় হয় তাই তো আর বলছিলাম যে থ্রি জি থেকে আমি ফোর জি করব মানে নেট ভালো পাব তো ফোর জি নেটওয়ার্ক খুব ভালো চলে আর আপনি তো বললেন যে ফ্রিতে হয়ে যাবে কোনো পয়সা লাগবে না আর আমি তো কল ডাটা সব পেয়ে যাব আচ্ছা আচ্ছা আপনি কটা থেকে দোকানটা খোলেন সকাল এই সকাল দশটার পর চলে যাব আচ্ছা তাহলে তাহলে আমি গেলে হবে আর আমার সাথে আধার কার্ড আর আর আমি নিজে যাব গিয়ে হাতের স্ক্যান দেবেন আর আপনি আমার একটা ফটো তুলবেন আর আর আর ডকুমেন্টসটা করলেই হয়ে যাবে তাই তো আর আমার সিমটা কিন্তু এয়ারটেল আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে দাদা এই কথাই রইল তাহলে আমি দুদিন পর যাচ্ছি ঠিক আছে